আমাদের পশ্চিম বর্ধমান জেলায় স্বাস্থ্য পরিষেবা এবং ব্যবস্থা খুবই ভালো এবং খুবই সুন্দর আমাদের এখানে সব সম্প্রদায় মানুষের জন্য সব জাতির মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নয়ন আমাদের রাজ্য সরকার খুব ভালোভাবে করেছেন ঠিক আছে এবং যারা আমাদের এখানে খুবই গভীর রোগে আক্রান্ত হয় তাদের বাইরে পাঠানোর বা তাদের জন্য ভালো স্বাস্থ্য ব্যবস্থা যারা ওয়ার্কার মানুষ তাদের জন্য ইএসআই এবং অনেক ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা এবং যারা খুবই গরিব যারা নিজেদের স্বাস্থ্যের জন্য ঠিক মতন টাকা খরচা করতে পারেন না তাদের জন্য আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য সাথি কার্ডের উন্নয়ন করেছেন তার দ্বারা বিভিন্ন গরিব মানুষও নিজেদের স্বাস্থ্যের সুরক্ষা করতে পারেন এবং স্থানীয় সম্প্রদায়ের যারা গরিব এবং ধনী মানুষ যারা সবাই আমাদের এখানে অনেকগুলো হাসপাতাল আছে তাদের মাধ্যমে নিজের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পারেন এবং অনেকগুলো হাসপাতাল যদি এখানে বড়ো চিকিৎসা না হয় তার জন্য বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য আমাদের এখানে ভালো ব্যবস্থা করা আছে এবং হাসপাতালের দ্বারা সেগুলো ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন পেসেন্টকে এবং যারা গরিব পেসেন্ট আছে তাদের জন্যও রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডের উন্নয়ন করেছেন এবং তার দ্বারা তারা বিভিন্ন বড়ো অপারেশনেরও ঠিক ভাবে করতে পারেন বিভিন্ন হাসপাতালে